পশ্চিমবঙ্গের মূল সাংস্কৃতিক বা মূল্যবোধের তার মধ্যে সনাতন ধর্মের প্রভাব এমনকি থাকলেও সমন্বয় সাংস্কৃতিক প্রভাব এখনও বেশি শহর থেকে গ্রাম সর্বত্র সঙ্গীত চর্চার পরিবেশ আছে রাবীন্দ্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এমনকি যারা সমালোচক তারাও সমীহ করেন বাঙালি অন্য যেখানেই থাকুন না কেন পশ্চিমবঙ্গকেই বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক বলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণ্য করে থাকেন রাজনীতিতে অসাধারণ সৌজন্য ছিল যদিও এখনো বিলীয়মান সংসদীয় রাজনীতিতে যারা আছেন তারা দল মত নির্বিশেষে অধিকাংশই উচ্চ শিক্ষিত এটা হিন্দি বলয়ে বেশি দেখা যায় না ইংরেজিতে ভদ্রলোক কথাটির যে অর্থ করা হয় সে অর্থে পশ্চিমবঙ্গে বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভদ্রলোকের রাজনীতি পছন্দ করেন সেই জন্যই একে ফোর্টি সেভেন নিয়ে একদল দেহরক্ষী সহ রাজনীতিবিদ এখন খুব একটা দেখা যায় না পশ্চিমবঙ্গের বাঙালির উচ্চ শিক্ষা ও ডিগ্রির প্রতি অসাধারণ একটা টান আছে তাই বেকার ছেলারাও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকেন নারীর অসম্মান ও জনসমক্ষে মেয়েদের সামনে অশ্লীল কথাবার্তা বলা কিছু মানুষের কাছে আধুনিকতার লক্ষণ হলেও সংখ্যাগরিষ্ঠ বাঙালি নারীকে এখনও সম্মান করেন প্রয়োজনীয় পড়াশুনার বাইরেও বইপত্র পড়ার একটা সংস্কৃতি আছে এখানে কিছুটা পরিবর্তন হলেও অর্থবান ব্যক্তির থেকে সমাজে শিক্ষিত মানুষের মর্যাদা এখনও বেশি ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের রেশ এখনও রয়ে রয়ে গেছে তাই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর ভাবনা চিন্তার একটা দাম আছে অবশ্যই যা সমাজকে যথেষ্ট প্রভাবিত করে বাঙালির মর্যাদাবোধ ও স্বতন্ত্রতা তাকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েও উত্তর দক্ষিণ ভারতের সংস্কৃতি থেকে পৃথক একটা পরিচিতি দিয়েছে বাঙালির রাজনীতি সচেতনতার দাবি সন্দেহজনক কিন্তু বাঙালি সব বিষয়ে খুব ভোকাল এ বিষয়ে সন্দেহ নেই একদমই বাঙালি বাঙালি ভারতীয় সব কিছুর সঙ্গে সঙ্গে একটা বৈশ্যিক দৃষ্টিভঙ্গি নিয়েও চলে এই বিষয় বহুবার প্রমাণ হয়ে গিয়েছে